আমি একটা রেস্তোরাঁতে যাওয়ার জন্য ফোন করবো ভেবেছিলাম সিট বুক করার জন্য কিন্তু তারপর ভাবলাম যদি ওরা ভুলে যায় তাই ওদের অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে সিট বুক করলাম যাতে আমি পরবর্তীকালে ওদেরকে প্রমাণসহ দেখাতে পারি যে আমি সিট বুক করেছিলাম